আমি একটি হাস্যকর গল্পগুচ্ছ বই পড়েছিলাম সেই বইয়ের মধ্যে একটি গ গল্প ছিল যে একটি মাতালের গল্প গল্পটি হচ্ছে এক মাতাল মাতাল হয়ে বাড়ি ফিরছে বাড়ির কাছাকাছি এসে মনে পড়ছে বউ এবার তার কী অবস্থা করবে এই ভেবে বউয়ের ভয়ে বাড়ি এসেই একটা বই খুলে পড়তে শুরু করল কিছুক্ষণ পর তার স্ত্রী এসে জিজ্ঞেসা করল আবার মাতাল হয়ে বাড়ি ফিরে এসেছো তাই না মাতাল উত্তর দিল কই না তো তার বউ জিজ্ঞেস করলো তাহলে স্যুটকেস খুলে কী এত বকবক করছো আসলে এখানে মাতাল বইকে স্যুটকেসকে বই ভেবে পড়তে শুরু করে দিয়েছে এবং তার স্ত্রী সেটা বুঝতে পেরেছে যে ও এখন নেশাগ্রস্ত অবস্থায় এইসব কাজ করছে সেই মাতালটা নিজেকে স্বাভাবিক মানুষের পরিচয় দিতে গিয়ে আসল পরিচয়টি সবাই তার বউয়ের সামনে দিয়ে দিয়েছে এটাই আমার সব থেকে হাসির বিষয় বলে মনে হয়েছে এখানে